খেলতে এবং খেলা দেখতে আমার খুবই ভালো লাগে সাধারণত টিভি ইউটিউব ওটিটি প্লাটফর্ম ইত্যাদির মাধ্যমেই আমরা খেলা দেখে থাকি তবে সবচেয়ে টিভিতেই খেলা দেখা বেশি হয় ইউটিউব বা ওটিটি প্লাটফর্মে খুব একটা দেখা হয়না লাইভ খেলা দেখার সুযোগ এখনও আসেনি আন্তর্জাতিক খেলা সুযোগ আসেনি তবে জাতীয় যে খেলাগুলি বিভিন্ন পাড়ার বা রাজ্য লেভেলের এই কিছু খেলা লাইভ আমরা দেখেছি বা আমি দেখেছি কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট বা ফুটবল ম্যাচ এগুলি আমার দেখা হয়নি লাইভ এগুলি টিভিতেই দেখি খেলা দেখতে খুবই উপভোগ করি খেলাটা খেলার ম্যাচ টিভিতে বন্ধু বান্ধবের সাথে দেখতে খুবই ভালো লাগে একসাথে মিলে খেলা দেখার আনন্দটাই আলাদা খেলা আমাদের সবারই প্রিয় খেলা দেখতে সবাই ভালোবাসে খেলতে সবাই ভালোবাসে বিশেষ করে খেলা একসাথে দেখলে এর আনন্দ অনেক বেশি অনেক বেশি এর আনন্দ বেড়ে যায় খেলা ক্রিকেট ম্যাচ ফুটবল ম্যাচ ভলিবল ম্যাচ এগুলি আমার প্রিয় খেলা এগুলি আমি টিভিতে দেখি এগুলি আমার খুবই প্রিয়